হ্যালো অভীকদা আমি সুলতা বলছি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন বলছি আমি একটা নতুন বাড়ি বানিয়েছি নতুন বাড়িতে একটা শিফট করেছি তো আমি যেই ব্যালকনিটাতে থাকি সেই ব্যালকনিটা থেকে আমার বাইরের দৃশ্যটা দেখতে ভালো লাগে কিন্তু একটা জিনিসের মনে হচ্ছে একটু অভাব লাগছে একটু সামনে একটু বেশ ভালো বাগান টাগান হতো তাহলে ভালো লাগত তো আমি চাই ওই একটু বাগান করতে আর কি তো কী গাছ লাগানো যায় বলুন দেখি

আমি চাইছি বিভিন্ন রকম ফুলের গাছ যাতে হয় গাছ একটু লাগালে আমার ফুল মানে খুব ভালো লাগে সেই জন্য আমি ফুলগাছটাই লাগাতে চাইছি তো কীরকম

আচ্ছা ওগুলো বাজেট বলতে ওগুলোর দাম কীরকম বলুন আমাকে একটু আমার তো আইডিয়া নেই একটু বলুন না কীরকম দামের মধ্যে বলছি এই মুহূর্তে ধরুন নতুন বাড়ি করলাম তো ঠিক সাধ্যের মধ্যে আসছে না একটু কম গাছে মানে কম দামের মধ্যে একটু সেরকম গাছ অথচ দেখতে ভালো লাগবে সেরকম একটু বলুন না আচ্ছা ঠিক আছে তাহলে ওইগুলো মানে কীরকম পরিমাণে জল দিতে হবে প্রতিদিন দুবেলাই আচ্ছা ঠিক আছে কিন্তু ধরুন আমার একটা সমস্যা আছে আমি তো বাড়ির বাইরে মাঝে মধ্যেই চলে যাই ধরুন দুতিন দিন হয়তো বাড়িতে থাকলাম না সেক্ষেত্রে গাছটা তো মরে যেতে পারে তো সেই কারণেই এরকম গাছ আমাকে যদি একটু দিয়ে দেন ভালো হয় ধরুন দুতিন দিন জল না দিলেও গাছটা ঠিক থাকবে এরকম গাছ ঠিক আছে তাহলে আমি কি কালকে যাব আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাচ্ছি হুম রাখলাম